চলচ্চিত্র জগতে আবেগ দিয়ে অনেক গানই রয়েছে কেউ যেমন আমরা বেসিকালি শুনি হচ্ছে বাংলা গান এবং হিন্দি গান তো বাংলা গানও এরকম অনেক রয়েছে হিন্দি গানও এরকম রয়েছে বাংলা রয়েছে নানান রকম আবেগ দিয়ে গান রয়েছে যেমন ভালবাসার গান রয়েছে দুঃখের গান রয়েছে বন্ধুত্বের গান রয়েছে অনেক রকমই গান রয়েছে তো এখানে দুঃখজনক গান বলতে অনেক গানই আমাদের ভালো লাগে সে বাংলা ভাষারই হোক কি হিন্দি ভাষারই হোক বাংলার মধ্যে যেমন নয়ন সরসী কেন ও আকাশ প্রদীপ জ্বেলো না যে আঁখিতে এত হাসি লুকানো তারপরে ও আবার নতুন করে আশা ছিল ভালোবাসা ছিল দিল এয়সা কিসিনে যেমন হিন্দির মধ্যে দিল এয়সা কিসিনে মেরা তোরা তারপরে ও শাম কুছ অজীব থি তো এরকম অনেক গানই রয়েছে তো এক একজন এক একটা গান বলা সম্ভব নয় বা একটা গায়ক গায়িকার নাম বলা সম্ভব না আগেকার যুগে তো অনেক গায়িকা গায়ক গায়িকারাই তো নাম ছিলেন কারোর নামই স্পেসিফিক বলা সম্ভব নয় সবাই যে যার জায়গায় কিংবদন্তী বিরাজমান লতা মঙ্গেশকর জি কিশোর কুমার জি মহম্মদ রফি জি মুকেশ জি অবশ্যই আমাদের মান্না দে জি এবং তো এক একজনকে স্পেসিফিক বলা তো সম্ভব নয় তবুও তার মধ্যে যদি একটি গান চুজ করতে হয় তো আমি মেরা সায়া থেকে তু যাহা যাহা চলেগা মেরা সায়া সাথ হোগা এই গানটা আমার খুব ভালো লাগে খুবই প্রিয় এই বইটা আমি অনেকবার দেখেছি এই বইয়ের প্রত্যেকটা গান খুবই ভালো মেরা সায়ার নয়নো মে বদরা ছায়ে আমার খুবই পছন্দের গান ওয়ান অফ দ্য মাই ফেভারিট গান লতা মঙ্গেশকরজির মদন মোহনজির মিউজিকে তো এবং যারা এখানে বইটিতে অভিনয়ও করেছেন তারাও কিংবদন্তী কিংবদন্তী সুনীল দত্তজি সাধনাজি আরো অনেকে রয়েছেন এখানে তো ঝুমকা গিরা রে আশা ভোঁসলেজির গাওয়া গান এই বইয়েরই গান তো যাই হোক আমার দুঃখের গানের মধ্যেও তু যাহা যাহা চলেগা মেরা সায়া সাথ হোগা এই গানটাই আমার ভালো লাগে লতাজির যেভাবে ফিলিংসে গেয়েছেন এবং সত্যি আমার আমার মানে আমার মনকে খুব ভাবাবিত করে দেয় যখনই আমি এই গানটা শুনি এবং আমার সব সময় সব সময়ের জন্য এই গানটা যখনই শুনি আমি খুব ভাবাবেগ হয়ে যাই আমার মানে সব সময় সব সিজনেই সব মুহূর্তেই এই গানটা যখনই আমি শুনি আমার খুবই পছন্দের গান এটি